আমি দশ দিন আগে রমেশ ইলেকট্রনিক এন্টারপ্রাইজ থেকে একটি ঘড়ি অর্ডার করি সেই ঘড়িটি খুবই খারাপ ব্যাটারিতে চার্জ দিচ্ছে না আমি ভবিষ্যতে এইরকম প্রোডাক্ট তার কাছে আর কিনব না